পাখি পাখি তো অনেকেই পাখি দেখি আশেপাশে ঘরের আশেপাশে থাকে বা ঘরে উড়ে অনেক পাখি তো দেখি আর যেগুলো উপরে দূরে ওড়ে যেমন বাজ পাখি আছে চিল আছে অনেক সব থেকে তো ওড়ে বেশি চিল আর বাজ পাখি অনেক উপরে উপরে ওড়ে তো ওদের দেখতে গেলেই দূরবিন লাগে দূরবিন দিয়েই দেখতে হয় এবং দূরবিন দিয়েও সবাই দেখে কেননা অনেক উঁচুতে ওঠেও অতটাই বোঝা যায় না ওরকম অনেক পাখি আছে অনেক ওদের থেকে একটু কম ওড়ে কম উঁচুতে ওঠে তো সেই জন্য আমরা উপর থেকে দূরবিন দিয়েই দেখি দূরবিন দিয়েই দেখি দূরবিন দিয়ে না দেখলে তাদের ভালো দেখাও যায় না আর উপর উপর অনেক উপর উপরে যেমন সবথেকে বেশি উপরে ওড়ে চিল চিল ওড়ে বাজ পাখি এগুলো আর অনেক রকম নানান ধরনের পাখি আসে তারা ওড়ে কিন্তু অতটাই উঠতে পারে না ওদের মতো অতটা উপরে উড়তে পারে না সেই কারণে আমরা অনেক অনেক উপরে দেখতে গেলে নিশ্চয়ই দূরবিন দরকার দূরবিন না হলে ওরা উড়তেই পারে দেখতেই পাবো না ওরা উঠবে কিন্তু আমরা দেখবো কিন্তু কী পাখি কি আমরা ওটা দেখতে পাবো না কিন্তু দূরবিন দিয়ে দেখলে নিশ্চয়ই আমরা দেখতে পাবো যে ওটা কী পাখি উড়ে এবং যাচ্ছে ওরকম করে